গত কয়েক বছরে আর্থিক খাতের উন্নতি কিছু হয়েছে বলে তো আমার মনে হয় না বরং আরো অবনতি ঘটছে কেন না আমাদের কোন শিল্প নতুন করে তৈরি হচ্ছে না আরো বরং শিল্পগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই কারণে মানুষজনের আর্থিক দিক থেকে অনেক অসুবিধা হচ্ছে মানুষজন কাজ পাচ্ছে না সব এখন রাজনীতির দলে মানুষজন ঢুকে যাচ্ছে রাজনীতি করছে তারা কিছু অনেক সবাই বেকার হয়ে পড়ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর শিল্প যদি আরো উন্নতি ঘটতো শিল্প ব্যবসার উন্নতি ঘটলে তখন মানুষজন কাজ পেত কাজের কাজ পেলে ওদের আর্থিক ঘাটতিগুলো পূরণ হয়ে যেত আর সব থেকে বড়ো আমাদের মানে দরকার হচ্ছে আমাদের দেশের শিল্প দরকার শিক্ষার দিক থেকে উন্নতি আরো পর পর অবলুপ্তি হচ্ছে অবলতি অবনতি দেখা দিচ্ছে শিক্ষা আর শিল্পের উন্নতিটা আমাদের দেশে আগে দরকার